আমাদের বাড়িতে প্রত্যেকের জলখাবারে লুচি খুব পছন্দ করে আজ আমি লুচি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে বাজার থেকে ময়দা কিনে এনে তার একটা পাত্রে ভালো করে চেলে নিয়ে তাতে ময়ান দিয়ে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে যাতে খুব নরম না হয়ে যায় তারপর ছোটো ছোটো লেচি করে তাকে গোল গোল করে লেচি করে নিতে হবে তারপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হলে তাতে সাদা তেল ঢেলে লুচি গোল গোল করে বেলে তাতে তেলে দিয়ে ভাজতে হবে দিলে লুচি তৈরি হয়ে গেল তারপর আমি আসবো ঘুগনির কথা প্রথমে আলু চারকোনা করে ছোটো ছোটো করে কেটে নিতে হবে মটরগুলো তার আগের দিন ভিজিয়ে রাখতে হবে যাতে খুব সুন্দরভাবে ভিজে যায় তারপর প্রেসারে করে আলু কলাই একসাথে বসিয়ে দুটো সিটি দিলেই আলু কলাই সেদ্ধ হয়ে যাবে তারপর কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে আদা পেঁয়াজ রসুন আদা সবকিছু লঙ্কা জিরে হলুদ সব রকম মশলা ভেজে তাতে ঘুগনি সেদ্ধ করা আলু মিশিয়ে দিলেই সামান্য পরিমাণে জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই ঘুগনি রেডি হয়ে যাবে তারপর গরম গরম পরিবেশন করলেই লুচি আলুর দম তৈরি হয়ে যাবে